আমি একজন ভ্রমণকারী হিসেবে বিভিন্ন জায়গায় যাই আমি আন্দামান গিয়েছি তামিলনাড়ু গিয়েছি চেন্নাই গিয়েছি আন্দামানে গিয়েছিলাম ওখানে যাওয়ার সময় আমরা গিয়েছিলাম গাড়িতে ওখানে গিয়ে নামলাম দেখলাম এয়ারপোর্টের মধ্যে অনেক পুলিশ ওখান থেকে আমাদের টিকিট দেখা হলো পাস হলো ওখান থেকে উঠলাম আমরা প্লেনে প্লেনে উঠে ওপরে প্লেনে ঘরে দেখলাম প্লেনে ওখানে রয়েছেে সুন্দর সুন্দর নারী যারা কথা বলেও সুন্দর দেখতেও সুন্দর আমরা আরও খাবার টাবার নিয়ে খাচ্ছিলাম আর একটু ভাবছিলাম পেছনে চড় মারে নাকি যাই হোক ওখান থেকে প্লেনে উঠে প্লেন চলছে প্লেনে ওখান থেকে আমাদের লেগেছিলো টোটাল দু ঘন্টা কুড়ি মিনিট তা প্লেনের ভিতর থেকে আমরা যখন আন্দামানটাকে দেখছি দেখতে আরও সুন্দর লাগছে সুন্দর তো লাগছে আর মনে মনে ভয়ও লাগছে যে এই আন্দামান যদি ডুবে যায় তো আমরা কোথায় যাবো তা ডুবলো না ওখানে গিয়ে আমরা প্লেনে নামলাম নেমে আমাদের আরও আমরা হয় আমাদের ছিলো ভোরের ট্রিপ আবার আমাদের প্লেনে আবার খাবারও দিয়েছিলো সেগুলো খেতে আরো সুন্দর কিন্তু মানুষে খায় না একটু আলু টালু আস্ত আস্ত আলু যাইহোক খাওয়া তো হয়ে গেল যে গেলাম আমরা আন্দামানে আন্দামানে নেমে ওখান থেকে আমরা আমাদের একটা কোয়াটার আছে কোয়াটারে গেলাম কোয়াটারে গিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবো সেই প্ল্যান করা হলো প্রথম ঘুরতেে গেলাম আমরা গেলাম একটা আলাদা দ্বিপে যেখানে মানুষ তো থাকেই না দ্বীপটা টোটাল বড়ো হচ্ছে আমাদের একটা সাইকেল নিয়ে চব্বিশ ঘন্টা ঘুরে আসা যাবে একটা এটা ছোট্ট দ্বীপ পুরো দ্বীপটা এত বড়ো ওখান থেকে দ্বীপটার থেকে ঘুরলাম আমরা একদিন ঘুরে আমরা গেলাম আমাদের কোয়াটারে কোয়াটারে গিয়ে ওখানে ভালো ভালো মাছ পাওয়া যায় বড়ো বড়ো মাছের পিস দিয়ে আমাদের খেতে দিল আরও হরিণের মাংস দিলো খেতে ওখানে পাওয়া যায় হরিণ তা সুন্দরবনের হরিণের মতো টেস্ট না তা ওখানে হরিণ পাওয়া যায় তো ওখানে হরিণ খেলাম খেয়ে ওখানে আমাদের আবার একটা ট্রিপ ছিলো ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে আমরা গিয়েছিলাম আদিম মানুষ দেখতে আমাদের এখানে আদিম মানুষ বলে আমরা ওখানে বলে জারোয়া দেখতে গিয়েছিলাম এখন জারোয়া দেখতে গিয়েছিলাম জারোয়া দুর থেকে দেখতে হবে এমন একটা প্রাণ ধরতে পারলে মেরে দেবে পালাতে হবে শুধু দেখতে হবে দুর থেকে গিয়েছিলাম জারোয়া দেখতে তারা মানুষ তো মোটেই না আরও তারা ওই শুয়োরটাকে খায় আরও বলে সুস্বাদু সুস্বাদু সালা মানুষ খায় না সেই শুয়োর খায় ওরা তাও পুড়িয়ে ওরা খুব ভালো আবার মনে মনে ভালো আবার খৈনি চেয়ে নিয়ে খায় সেগুলোও ভালো সেদিকটাও ভালো খৈনি চেয়ে খাওয়াও ভালো খুব ভালো ওদের খৈনি চাইলে ওদের ছোটো খৈনি দিলে ওনারা পুরো প্যাকেট ধরে দিতে হবে ওরা পুরোটাই খাবে ওদের খৈনি দিলাম ওরা সেই খৈনিটাও খেল খৈনি খেয়ে ওরা আরো বললো বললো আমাদের আগিয়ে দিলো এগিয়েও দিলো এগিয়ে দেওয়ার সাথে সাথে আমরা ওখান থেকে গাড়ি করলাম আবার দেখছিলাম যেতে যেতে কটা জারোয়াকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আরও শুনলাম কোথায় নিয়ে যাচ্ছে হবে একে তা তারা বললো এদের অসুস্থ আছে এদের হসপিটাল নিয়ে যাচ্ছে সেখান থেকে বুঝলাম যে এদের চিকিৎসার জন্য সরকার একটা ব্যবস্থা করেই রেখেছে সেটাও ভালো দিক আবার ওদের কোয়াটারে গেলাম ও মানে ওই জারোয়াদের যেখানে চিকিৎসা হয় সেখানে গেলাম গিয়ে দেখলাম জারোয়াদের পুরো ভালোই চিকিৎসা করা হয় পুরো মানুষের মতো চিকিৎসা করে আবার ওখান থেকে আমরা আমাদের কোয়াটারে ফিরলাম ফিরে ওখান থেকে আমাদের আরেকটা জায়গা যাওয়ার কথা ছিলো সেটা হলো সেলুলার জেল ওটা দেখার জন্যে যাওয়া হয়েছিলো ওখানে আর কি সেলুলার জেল দেখতে গিয়েছিলাম গিয়ে দেখলাম একটা নদী তার ওপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে এটার কোনও যুক্তি হয় তা দেখলাম ভালো একটা মানুষ দাঁড়িয়ে আছে মনে ওই পার থেকে হাই বলছিলো ওই পারে একটা মানুষ আছে যাকে ওখান থেকে দেখলাম একটা ঘড়ি যেটা দেখতে খুবই সুন্দর ঘড়িটা খুবই বড়ো ঘড়িটা কোনো ব্যাটারি নেই মনে হয় সমুদ্রে জল থেকে চলে আর কি জল একটা টাইম আছে তো ওখান থেকে চলে চলতেও পারে আবার ওখান থেকে গিয়েছিলাম ভেতরে ভেতর দিকটা দেখলাম সেলুলার জেলের ভেতরে সাতটা ভাগ ছিলো তা চারটে ভেঙে দিয়েছে তিনটে রয়েছে সাতটা ভাগ ছিলো টোটালে তিনটে ভাগ রয়েছে দেখলাম ভেতরে রয়েছেে যে যে ঘরটায় ক্ষুদিরামকে রাখা হইলো সেই ঘরটায় এখনো ধূপ দেয় সেই ঘরটা ভেতরে ধুপের পাবে ওনলি আর কিছুই পাবে না যেখানে মানুষ ফাঁসি দিতেো সেইখানটা অনেকটা ওরা মার্কিং করে মানুষ তৈরি করে রেখেছে মানে এমনি মাটির একটা মানুষ তৈরি করে রেখেছে তারা মার্কিং করে সেখানে সেইখানে মার্কিং করে রেখেছে সেই জায়গায় মানুষ ঢুকতে পারবে না একটু আটকেও রেখেছে তার ছবি ওঠানো যাবে ওখান থেকে গেলাম যে জেলটায় এমনি সাধারণ মানুষটাকেও রাখতো সেই জেলে গেলাম সেই জেলে গিয়ে দেখলাম আর সেই জেলে ভেতরে উঠে একটা ছবিও উঠলাম খুবই ভালো লাগলো তারপরে একটা বাতি দেখলাম ওখানে আরও সেই বাতিটাও নেভে না শুধু জ্বলতেই থাকে জ্বলতেই থাকে আন্দামান ঘোরাটা আমার খুবই ভালো লেগেছিলো আবার ওখান থেকে তামিলনাড়ু গিয়েছিলাম তামিলনাড়ু গিয়ে ঘুুরতেে গিয়ে দেখেছিলাম একটা পাহাড় সে পাহাড়টা ভেঙে ভেঙে পাথর করছে কেন পাথর করছে তামিলনাড়ু এই পাথরটা ভেঙে ভেঙে সেটা জানলাম জানার চেষ্টা করলাম জানতে পারলাম পাথরটা ভাঙার চেষ্টা করছে পাহাড়টা মরে গেছে পাহাড়টা মরে গেছে পাহাড়ে মানে গাছ নেই এই জন্য পাহাড় তো সুন্দর ওখান থেকে তামিলনাড়ু খেতে গেলাম হোটেলে হোটেলে খেতে গিয়ে সব তো তামিল কথা বলে আমরা তো কিছুই বুঝতে পারছি না যে এ তো খুব জ্বালা তামিলনাড়ু ওরা তামিলে কথা বলছে আমরা তো বাংলা কিছুই বুঝতে পারছি না আন্দামানে তো বেটারই ছিলাম ওখান থেকে যাইহোক তামিল দিয়েছে খেতে তো হবে হিন্দিটা চলছে না ওনলি তামিল এ তো খুবই জ্বালাতন ঝাঁ যা বলছি তাই এনে দিচ্ছে এখন ওরাও বাংলা শিখে গেছে মানে বাংলা বুঝতে পারে বলতে পারে না এটা হচ্ছে ওদের সমস্যা যা বলছি সেটাও এনে দিচ্ছে এখন এনে দিলো প্রথম এনে দিলো ওদের কী বলে ওই পরোটা টাইপের পরোটা মনে হয় তা তরকারি দিয়ে এসেছে সে এক মহা টক মানুষ খায় তারপরে ওদের সাম্বার ওইটাই হছে ওদের খাবার ওই সাম্বার মানুষ খায় শালা সাম্বার নারকেল দিয়ে তৈরি ভালোই লাগে নি একদম একটু বিরিয়ানি খেলাম বিরিয়ানি খেতে গেলাম বিরিয়ানিতেও সে বিরিয়ানি মাংস কুচি কুচি করে দেওয়া বলো বিরিয়ানি মাংস নেই শালা খেলাম না ওটা বাদ দিলাম ওখান থেকে আমরা গেলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেতে গিয়ে দেখি ওখানে আইসক্রিম নেই ওখানে জুস বিক্রি হচ্ছে সে জুসটাও খেলাম জুসটাও আরও সুন্দর ফলের জুস ওনলি ফল সেখানে ওনলি ফলই পাওয়া যায় ফল খা ফলের জুস খাওয়ার পরে আমরা আরও বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম যেখানে যাই আমাদের ছেলেরা সেখানে গিয়েছিলাম সেখান থেকে ঘুরলাম খানিকক্ষণ এটা খুব ভালো জায়গা বলা যাবে না সেটা হচ্ছে একটা আমাদের নেশার জায়গা যাই সেখান থেকে ঘুরে গিয়ে ওখান থেকে ঘুরে গিয়ে গেলাম আমরা আমাদের রুমে রুম রুমে সেদিন রাত কাটলো সকালবেলা উঠলাম চারিদিকে লোক চারিদিকে লোক ভালোভাবে দেখলাম বাজারে গিয়ে সবাই দেখি বাঙালি আমি বলি তামিলনাড়ু এতো বাঙালি কোথা থেকে এলো তারপরে দেখলাম কাজ করতে এসছে এরা আমি ওখান থেকে আমার তো ঘুরতে ঘোরা কাজ আমি ঘুরতেই চলে যাই ওখান থেকে একটা মন্দির গেলাম সিন্নিমালা মন্দির বড়ো মন্দির একশো একটা ধাপ আছে তাই সে ধাপে সব দেখলাম কপ্পুর জ্বালাচ্ছে তা আমিও এক প্যাকেট কপ্পুর নিলাম নিয়ে কপ্পুর জ্বালালাম প্যাকেটে মন্দিরে ওপরে গেলাম পুজোও দিলাম খুবই ভালো লাগলো ওখান থেকে মন্দিরে গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরটা দেখে দেখলাম আমাদের এই দেশে লক্ষ্মী ঠাকুর ওখানে বড়ো করে পুজো হয় যাইহোক খুবই ভালো লাগলো ঠাকুরটা দেখে ওখান থেকে আরেকটা মন্দিরে গেলাম সিন্নিমালা মন্দিরের উপরে যেখানে একটা বড়ো মন্দির আছে আরও একটা বড়ো মন্দির সেই মন্দিরটা একদিনের জন্যই খোলা হয় রুপোর মন্দির সেই মন্দিরটা ওনলি রুপোর মন্দিরটা ছোটো মন্দির রুপোর তৈরি আরও সামনে দিয়ে গার্ড করা সে মন্দিরটা দেখলাম মন্দিরটা আরও ভালো মন্দিরটা দেখে আমার তো খুবই ভালো লাগলো ঠাকুরটাও দেখতে দিলো না ঠাকুরটা মনে হয় সোনার যাইহোক বাদ দিলাম সিঁড়ি দিয়ে নামছি আর বলছে আর কত সিঁড়ি নামবো আমরাও পুরো সিঁড়ি নেমে গেলাম আমি অনেক জায়গায় ঘুরেছি ঘুরে দেখলাম আরও একটা জায়গায় ঘুরেছিলাম সেটা হলো চেন্নাই সেখানে মানুষ তো রাত্রে কনকনিয়ে নিয়ে ঠান্ডা আর দিন সকালবেলা গর এই দিনেরবেলা গরম রাত্রে ঠান্ডা সেও একটা জায়গা খারাপ না ওখানে ময়ূর কাছেেই আছে ময়ূর ধারে কাছে আছে ময়ূর যেন আমাদের সাথে খেলা করছে এই জন্যে এই এই ট্রিপগুলো আমার জন্য উত্তেজনাপূর্ণ